কিছু সাধারণ রোগ আমাদের পশুপালনে প্রভাবিত করতে পারে এবং প্রভাবিত করার পর সেগুলি আমাদের জীবনযাত্রায় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় পা ও মুখের রোগ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি কিছু সাধারণ রোগ কী যা আমাদের পশুপালন বা পশুজ প্রভাবিত করতে পারে এবং কীভাবে সেগুলি প্রতিরোধ করা যায় প্রত্যেকটি ক্ষেত্রে পশুকেই নির্দিষ্ট টাইমে খাওয়ানো স্নান করানো তার জল চেঞ্জ করে দেওয়া জল ভালোভাবে দেওয়া এইভাবে ইঙ্গিত দিতেই থাকে কারণ প্রত্যেকটি মানুষেরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার সেরকম পশুদেরও প্রত্যেকটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা দরকার যে ক্ষেত্রে তাদের কোনো দিকে কোনো আবর্জনায় বা তাদের কোনো কিছুতেই তারা বিষাক্ত জিনিস না খেতে পারে বা বিষাক্তভাবে বাস না করতে পারে এইভাবে তাদের জীবনযাত্রা চলতে থাকে এবং মুখের মধ্যে ঘা হওয়া লালা ঝরা ইনফ্লুয়েঞ্জা জ্বর মানুষের যেমন প্রত্যেকটি দিনই শরীরের কোনো অঙ্গ প্রতঙ্গে আঘাত ঘটলে কষ্ট হয় সেরকম পশু পাখিদের ক্ষেত্রেও তা বিঘ্ন ঘটতে থাকে এই বিঘ্ন ঘটার আনন্দে বা বিঘ্ন ঘটার ক্ষেত্রে নানা রকমের কারণ দেখা যায় এই কারণে মানুষ অস্বস্তিকর ফিল করে এবং পশু পাখি সবাই হ্যাঁ একটা নির্দিষ্ট টাইমে উঠতে থাকে তা পশু পাখির ক্ষেত্রে নির্দিষ্ট ইনফ্লুয়েঞ্জা জ্বর ইত্যাদি হয়ে থাকে যেই জ্বরের কারণে পশু পাখিদের ক্ষেত্রে তা চলতে থাকে এবং প্রত্যেকটি মানুষেরই প্রত্যেক দিন শরীরের যত্ন নেওয়া দরকার এবং পশু পাখিদেরও যত্ন নেওয়া দরকার এবং প্রভাবিত করতে পারে তার জন্য বলা যায় যে প্রত্যেকটি কিছু সাধারণ রোগ বা যা পশুপালন ও পশুদের প্রভাবিত করতে পারে এবং কীভাবে সেগুলি প্রতিরোধ করা যায় যা মুখ ও পা পায়ের রোগ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে